সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান বেশ উন্নত হয়েছে অবকাঠামো হাসপাতালের পরিবেশ ডাক্তারের চিকিৎসা নার্সিং সুবিধা এবং চিকিৎসা সুবিধাগুলিও অনেকটাই উন্নতি হয়েছে সরকারি হাসপাতালগুলির সুবিধা হলো নিম্ন খরচে চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বিভিন্ন রকমের চিকিৎসা ইত্যাদি যেমন সরকারি হাসপাতাল চিকিৎসার অনেক কম খরচে হয়ে যায় এবং সরকারি হাসপাতালে এখন অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তাররাও আসেন সরকারি হাসপাতালগুলিতে এখনকার যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে সেইগুলিও ব্যবহার করা হয় সরকারি হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসাও পাওয়া যায় তবে এর কিছু অসুবিধার দিকও রয়েছে যেমন সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বেশি তাই ডাক্তারের সাথে দেখা করতে আপনাকে একটু সময় নিয়ে যেতে হয় কিছু সরকারি হাসপাতালে সুযোগ সুবিধার অভাব রয়েছে সরকারি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য দীর্ঘ সময় ব্যবহার করা হয় এবং প্রাইভেট হাসপাতালগুলির যে সুবিধা রয়েছে প্রাইভেট হাসপাতালে পরিবেশ সরকারি হাসপাতালের থেকে একটু ভালো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দ্রুত পাওয়া যায় কারণ যেহেতু আপনি সেকানে অনেকটা টাকা দিয়ে চিকিৎসা করান প্রাইভেট হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে এবং প্রাইভেট হাসপাতালে যে অসুবিধাগুলি রয়েছে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরেচ খরচ অনেকটাই বেশি যা সা সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের মতো মানুষের দেওয়ার মতো নয় এবং সব প্রাইভেট হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার থাকেন না কিছু প্রাইভেট হাসপাতালে প্রয়োজনীয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় যেগুলো কিছু সাধারণ মানুষ বুঝতে না পেরে অনেক সময় বেশি বেশি টাকা খরচ করে এবং তাদের অনেকটা চাপের মধ্যে পড়তে হয় তবে আমার মতে এখন সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা অনেক বেশি এবং অনেক গরিব এবং সাধারণ মানুষদের সরকারি হাসপাতালে যেয়ে চিকিৎসা করা আমার মতে অনেক ভালো বলে মনে করি